হ্যাঁ হ্যালো মা বলুন এই যে বসেই আছি আপনি কি করছেন হ্যাঁ বলুন হ্যাঁ আমাকেও বলছিল হ্যাঁ মা একা একা যাওয়া তো এমনিতেও ভালো লাগবে না সবাই গেলেই ভালো হবে হ্যাঁ আমি তো আপনাকে ভয়ে বলতেই পারিনি যে যেতে আমি ভাবলাম আপনি আবার কি ভাববেন হ্যাঁ বলুন যাই পড়ুন মা শাড়ি পরবেন না শাড়ি পরে কিন্তু বাইকে যেতে পারবেন না আজকাল কেউ অতো লোকের কথা ভাবে না মা আপনি আরামসে চুড়িদার পরতে পারেন আর আমার সাইজের সাথে তো আপনার সাইজের খুব বেশি তফাৎ নেই আমার চুড়িদারগুলো আপনার আরামসে হয়ে যাবে ওইসব ভাবতে হবে না আপনাকে লজ্জা করে একবার পরবেন দেখবেন তারপর থেকে সব ভুলে গেছেন আমিও প্রথমে জিন্স পরতে লজ্জা পেতাম আমি কিন্তু মা জিন্স পরে যাবো আপনি কিন্তু বাবার সাথে কথা বলে নেবেন তাহলে সেই ব্যাপারটা আমি দেখে নেবো আপনি কিন্তু চুড়িদারই পরবেন নইলে আমি কিন্তু যাবো না শাড়ি পরে ওইভাবে কেউ যায় না শাড়ি পরে যায় না কেউ মা আপনি তো দেখলেন তিতলির শাশুড়ি মাকে কি সুন্দর চুড়িদার পরে পরে চলে গেল আপনি এখনো লোকের কথা ভাবছেন বাবা তো এখনো সেই মান্ধাতার আমলে পড়ে আছে এখন সবাই পরছে আর কিছু খারাপ তো নেই ঢাকাঢুকি তো চুড়িদার ওইখানে তো এখন শুনেছি প্রচুর হোটেল খুলেছে খাবার দাবার নিয়ে গেলে বেকার গরমে মনে হয় খাবার থাকবেনা ভালো নষ্ট হয়ে যাবে তার থেকে বরং আমরা ওইখানেই খেয়ে নেবো হ্যাঁ শুকনো শুকনো খাবার কিছু নিয়ে নেবো শুকনো খাবার নিয়ে নেবো তখন হ্যাঁ জলের সাথে সাথে কিন্তু গ্লুকনডিটাও নিতে হবে বাইকে যাবো বলছি রোদে মাথা ঘুরে যাবে সব তাহলে আমি কিসে যাবো এটা কেমন কথা মা আপনার তো উচিৎ বাবার সাথে যাওয়া তা আপনি ওর সাথে পরে ঘুরে নেবেন না এখানে তো সময় আছে এমনি করলে মা আমি যেতে পারবো না এগুলো কি বলুন তো আমি কি বাবার সাথে যেতে পারি বাবার মতো তো সেই জন্যে বাবা তো নয় ওরকম চলবে না আপনি যাবেন হ্যাঁ ঠিক আছে এই যে আধ ঘণ্টার মধ্যেই বাড়ি ঢুকছি হ্যাঁ ঠিক আছে রাখলাম